আমাদের অস্তিত্ব নির্ভর করছে পরিবেশের উপর তাই পরিবেশগতভাবে কিছু সংরক্ষণ এবং কিছু উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করি আমরা আমাদের জেলায় এইভাবে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে যেমন বন সংরক্ষণ বনসৃজন এবং জলাশয় সংরক্ষণ এবং সেগুলোকে রক্ষা করার আমরা উদ্যোগ নিয়েছি এই উদ্যোগগুলি বিভিন্ন সময়ে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে যেমন যে নগরায়নের যে প্রভাব পড়ছে বিভিন্ন জঙ্গলকে ঘিরে সাফ করা এবং সেখানে নগরোন্নয়ন করা জলাশয় বন্ধ করা এগুলো বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে এই যে বনসৃজন এবং বনসংরক্ষণ এই দারুনভাবে আমাদের জেলার প্রাকৃতিক সম্পদকে উন্নত করবে এবং আমাদের বাস্তুতন্ত্রকে প্রভাবিত করবে আমাদের এলাকাতে প্রত্যেক বছর জুলাই মাসে আমরা বনসৃজনের উদ্যোগ নিই বিভিন্ন রাস্তার ধারে গাছ লাগানো হ্যাঁ সেগুলোকে রক্ষা করা সারা বছর ধরে রক্ষণাবেক্ষন করা এইগুলো আমরা আঞ্চলিক ভাবে করে থাকি এবং বিগত কয়েক বছর ধরে এই উদ্যোগ নেওয়ার ফলে এখানে অনেক বৃক্ষ আমরা রোপন করতে পেরেছি এবং সেগুলোকে এখনও পর্যন্ত বাঁচিয়ে রাখতে পেরেছি এইভাবে এলাকার সমস্ত মানুষ একটা ব্যাপক অংশ সমাজের ব্যাপক অংশ যদি এই কাজে সহযোগিতা করেন এগিয়ে আসেন তাহলে আমরা এই যে বর্তমান কালের যে সমস্যা সেই সমস্যা থেকে আমরা অনেক উত্তীর্ণ হতে পারব